আজকে আমি স্যুইগি অ্যাপ থেকে একটি খাবার অর্ডার করতে চাই সেই খাবারটি হল বিরিয়ানি কিন্তু আমি জানি না এই রেস্তরাঁটি আজকে খোলা আছে কি না আর আমাদের ঠিকানায় ডেলিভারি করে কি না তাই আমি সেটি জানার জন্য আমি তাদের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবলাম এবং সঙ্গে সঙ্গে নিজের ফোন নিয়ে প্লে স্টোরে গিয়ে সেই স্যুইগি অ্যাপটি ডাউনলোড করেছি এবং এই অ্যাপ দিয়ে তাদের ফোন করি এবং তাদের জিজ্ঞেস করি তারা আমার ঠিকানায় খাবার দেয় কি না কিন্তু তদের থেকে আমি জানতে পারি আজকে অ্যাপটি খোলা আছে এবং তারা খাবার ডেলিভারি করে আমার ঠিকানায় এই কারণে আমিও তাড়াতাড়ি করে বিরিয়ানি অর্ডার করে দিই এবং আজকের এই বিরিয়ানিটা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায়